আমি কিছুদিন আগে যে ঘড়িটি কিনেছিলাম সেটির রঙ আমার খুব পছন্দ হয়েছে এর বেল্টটি মোটা এবং খুব মজবুত সহজে ছিঁড়বে না